আমি কাপড় ধোয়ার জন্য মূলত ব্যবহার করি হচ্ছে ডিটারজেন্ট যেগুলো গুঁড়ো ডিটারজেন্ট রয়েছে এবং এখন যেহেতু ওয়াশিং মেশিন চলে এসেছে সেক্ষেত্রে রিন্স অ্যান্ড স্পিন করে ওয়াশিং মেশিনে শুকিয়ে নেওয়া হচ্ছে আর আবহাওয়া যদি খারাপ থাকে সেক্ষেত্রে ড্রায়ার ইউজ করি যদি খুব অফিসিয়ালি কোনো কাজকর্ম পড়ে যায় সেই জামা কাপড়টাই ধোয়া থাকে আর যদি না হয় তাহলে এমনিই যেরকমভাবে রোদে শুকোতে হয় সেরকমভাবে রোদ তো এখন খুব কম আর এত বড় বড় বাড়ি রোদ পাওয়া খুব মুশকিল আমি জল অপচয় করছি না এই কারণে যে কারণ এখন তো সেন্সার লাগানো থাকে পাম্পে বাড়ির পাম্পগুলোতে তাই জল অপচয় ওইভাবে হয় না কিন্তু হ্যাঁ জল অপচয় তো করি না বললে ভুল জল অপচয় সবাই অল্পবিস্তর করেই থাকি সেই জল অপচয় রোখার ক্ষেত্রে অনেক রকম পদক্ষেপ আমি নিই এছাড়াও অনেক ক্ষেত্রে যেমন বৃষ্টি যখন বৃষ্টি বর্ষাকালে বৃষ্টির জল ধরে সেটাকে ব্যবহার করা যাতে ক্ নর্মাল ভৌমজলকে কম ব্যবহার করা যায় যতটা কম ব ব্যবহার করা যায় কারণ ভৌমজলস্তর আস্তে আস্তে কমে যাচ্ছে এই হচ্ছে তার পরে এই অনেক ক্ষেত্রে সেইগুলো তো পিউরিফায়েড জল বর্ষার জল সেগুলো হচ্ছে যদিও এখন যে অ্যাকোয়াগার্ড পিউরিফায়ারগুলো আছে সেইক্ষেত্রে ওই আয়রন ফ্রি করতে গিয়ে যে জলটা বেরোচ্ছে সেই জলটা আমরা না চাইতেও একটা বিশাল মানে একটা প্রচুর পরিমাণ জল নষ্ট করছে এবং যদি ওয়াশিং মেশিনের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রেও একটা বড় ব্যা সংখ্যার জল নষ্ট হচ্ছে এগুলো জানা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না এই কারণেই যে এটা তো আমাদের একটা প্রসেস আর একটা এই স্মার্টে স্মার্ট যে যুগ রয়েছে সেই স্মার্ট যুগের সাথে তালে তাল মিলিয়ে করতে হচ্ছে কিন্তু আস্তে আস্তে যে জল অপচয় হচ্ছে ভবিষ্যতের জন্য যে আমাদের জল ধরে রাখতে হবে সেটা আর সম্ভব না মানে